আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে প্রথমত ভালোবাসি অসংখ্য ধরনের গান রয়েছে তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত আমার সব চেয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীত শুনলে আমার মন শান্ত হয়ে যায় এবং এই রবীন্দ্রসঙ্গীত শুধুমাত্র আমারই নয় আমাদের এইখানের স্থানীয় বাসিন্দা অধিকাংশ লোকেরই প্রিয় আমি তাদের সাথে মাঝে মধ্যে কথাও বলি এবং আমদের এখানকার স্থানীয় যদি বলেন যে কি গান আছে তালে সেটা হল আমাদের টুসু সঙ্গীত তাহলে এই টুসু সঙ্গীতও কিন্তু আমদের এখানে বিখ্যাত একটা সঙ্গীত আর আমার প্রিয় গায়ক হচ্ছে অরিজিৎ সিংহ সে এমনি গান যেসব করে সেই গানগুলো খুবই ভালো লাগে এবং আরও শ্রেয়া ঘোষাল আমার আরও একজন প্রিয় সঙ্গীত প্রিয় গায়কের মধ্যে গায়িকার মধ্যে পরে এবং তারা যেসব গান করে তাদের গানও আমার ভাল লাগে শুধু মাত্র রবীন্দ্রসঙ্গীতই নয় তবে রবীন্দ্রসঙ্গীত সব চেয়ে প্রিয় আমার